পোকা মাকড় কামড়ালে বা মৌমাছিতে কামড়ালে যে হুলটা ফোটে সেই হুলটা যদি দেখা যায় তো তখন সেই জায়গাটিতে ভালো করে জল দিয়ে পরিস্কার করে সেখানে তুলসী পাতার রস বা অ্যালোভেরার রস লাগাতে হয় এছাড়াও সেটা একটু পেকে গেলে মানে সেটা যখন একটু বড়ো হয়ে যায় তখন হুলটা বেরিয়ে আসবে তখন হুলটাকে ফেলে দিয়ে ওখানে কোনো একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে নিতে হয় যাতে ওই জায়গাটা সুস্থ হয় এবং রক্ত না বেরোয় এরকম করে জায়গাটি করতে হয় এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে আরও অনেক কিছুই আছে তুলসী পাতা বেটে লাগানো বা অ্যালোভেরার রস লাগানো এছাড়াও নিম পাতা লাগানো এই সমস্ত কাজগুলো করা যায়